হ্যাঁ দিদি আমি শ্রীকান্ত রায় বলছি বলছি আপনি তো একজন কারিগর শুনেছি তো আপনি কি আচ্ছা আপনি কীসের কীসের নিয়ে কাজ করেন মানে তাঁতের অথবা সিল্কের কীসের উপর কাজ করেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি ওই ওইগুলো কী কী জিনিস দিয়ে তৈরি হচ্ছে বা কিছু কী কীভাবে ইয়ে হচ্ছে সেগুলো একটু জান মানে জানার ইচ্ছা ছিল হ্যাঁ

আচ্ছা আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা মানে যে যে রঙের করা হবে সেই রংগুলোকে করা সুতোগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তাঁতের শাড়ির উপর তো মনে হয় সুতির সুতো ব্যবহার করা হচ্ছে আর বাকিগুলোয় সিল্ক না সিল্কের সুতো তো আপনার সিল্ক সিল্কের শাড়ির জন্য যেগুলো হয় সেগুলো সিল্কের শাড়িতেই ব্যবহার করা হয় বাকি তো যেগুলো সুতির শাড়ি বা তাঁতের শাড়ি হয় সেগুলো মনে হয় আমার সুতির সুতো ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা

ঠিক আছে আপ আপনার তো বাড়িতেও কাজ হয় আর দোকানও আছে বললেন আচ্ছা আচ্ছা বাড়িতেই বেশি কাজটা হয় আর বাকিগুলো আপনার দোকানে

আচ্ছা আচ্ছা আর এমনি আপনার পাঁচশো থেকে সাতশো যেটা বললেন সেটা মানে আমার যদি মানে আমার কেনার দাম কী হতে পারে মানে লাভটাও ধরুন ব্যবসা যদি করি আমারও তো লাভের ব্যাপারটা আছে না তো সেইক্ষেত্রে সেক্ষেত্রে না না সেটা কথা বলছি কিন্তু একটা আগের থেকে পূর্বাভাস যেটা বলে যে জানা থাকল ধরুন সেই মতো দাম জিনিসগুলো কিনে রাখলাম আর তৈরি হয়ে গেল

হ্যাঁ না পা পাঁচশো থেকে সাতশো যেটা বললেন মোটামোটি কত তিনশো সাড়ে তিনশো কেনা আসবে না না সেটা সেটা কেনা তিনশো সাড়ে তিনশোর মধ্যে চলে আসবে না আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে দিদি আম আমি যাওয়ার আগে আপনাকে ফোনে ফোনে যোগাযোগ করে নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে রাখছি